আমি রান্না শুরু করার আগে যে সমস্ত উপাদানগুলি প্রস্তুত রাখি সেগুলি হলো সবজি মাংস মশলা এবং আরও অন্যান্য উপাদান সবজি কাটা ধুয়ে এবং ছোটো ছোটো টুকরো করে কেটে রাখি আমি এবং মাংস ধুয়ে তাতে লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে রাখি এবং মশলাগুলি পরিমাপ করে একটি ছোটো ছোটো পাত্রে রাখি এবং অন্যান্য উপাদানগুলি যেমন চাল ডিম ইত্যাদি প্রয়োজনীয় হলেও প্রস্তুত রাখি আমি মনে করি রান্না শুরু করার আগে উপাদানগুলি প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি রান্নার প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সহজ করে তোলে এটি আমাকে রান্নার সময়ের মধ্যে মন কেন্দ্রীভূত করতে এবং খাবারের স্বাদ ও গুণমান উন্নত করতেও সাহায্য করে আমি সাধারণত সবজিগুলিকে বিভিন্ন আকারে কেটে থাকি এবং সবজিগুলিকে ধুয়ে শুকিয়ে নিই তাতে যা মশলা দেওয়া দরকার সেগুলি দিয়ে রাখি কারণ এটি স্বাদ এবং উন্নত করতে সাহায্য করে আমি সাধারণত মাংসের টুকরোগুলিকেও লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রাখি যা তাদের স্বাদ বাড়াতে সাহায্য করে এবং আমি সাধারণত মশলাগুলিকে পরিমাপ করে রাখি যাতে আমি সঠিক পরিমাণ ব্যবহার করতে পারব এবং আমাকে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন না হয় এবং মশলাগুলি যাতে আমি দিতে ভুলে না যাই এই জন্য আমি একটি ছোটো পাত্রে রাখি যাতে সেগুলি রান্নার সময় সহজে ব্যবহার করা যায় আমি আমার রান্নার দক্ষতা এবং পছন্দগুলির উপর নির্ভর করে আমার উপাদানগুলি প্রস্তুত করার জন্য নিজস্ব পদ্ধতি তৈরি করে রাখি এবং এই সব জিনিসগুলি আমি হাতের কাছে প্রস্তুত রাখি যাতে আমার রান্না করতে কোনো অসুবিধে না হয়